শরৎ গল্প সমগ্র এই বইয়ের প্রায় সমস্ত গল্প আমি পড়েছি যেমন বিন্দুর ছেলে রামেশ্বর মূর্তি পথ নির্দেশ মেজ দিদি আধারের আলো কাশিনাথ মন্দির বোঝা অনুপ্রমা প্রেম বাল্য স্মৃতি বিলাসী মহেশ অভাগীর স্বর্গ অনুরাধা পরেশ লালু ছেলে ধরা দেওঘরের স্মৃতি তুই এই গল্পগুলি প্রায় সবই আমি পড়েছি ও গল্পগুলি পুরোপুরি আমি পড়েছি কারণ এই গল্পগুলি পড়ে আমার মানসিক অনেক পরিবর্তন এছে এই গল্পগুলি বাস্তব জীবনের সাথে অনেকগুলি মিল আছে তার মধ্যে বিন্দুর ছেলে বিন্দুর ছেলে দেখা গিয়েছে যে আসল মা না হয়ে কেমন মায়ের স্নেহ মায়ের মমতা দিয়ে অন্য ছেলে মানুষ করে সেই ছেলেও নিজের মা নাও না হয়ে নিজের মায়ের মতো তাকে ভালোবেসেছে এবং মহেশ সেই মহেশ গল্প দেখা গিয়েছে যে একটি ধর্মকে নিচু মানে একটি ধর্মকে নিচু চোখে দেখা হয়েছে তা সুতরাং মানুষের আসল ধর্ম হলে মানুষ নয় তার ধর্ম মানুষের আসল ধর্ম হলো সে মানুষ সে কী জাতি সে কী করছে এগুলি তার পরিচয় সে একজন মানুষ এটাই তার পরিচয় অনুপমার প্রেম অনুপমার প্রেম দেখা গিয়েছে যে অনুপমা বাড়ি থেকে পাত্রপক্ষ দেখছে কিন্তু সে পাত্র তার পছন্দ হচ্ছে কারণ সে একজনকে ভালোবাসে তো সুতরাং সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না তো সুতরাং তো জোর করে তাকে বিয়ে করতে চেয়েছিলো তো সুতরাং সে ছেলে যেহেতু তাকে ভালোবাসে সেই কারণে ছেড়ে চলে গিয়েছে তো এই গল্প দেখা গিয়েছে যে জোর করে কোনো কিছু পাওয়া যায় না কাশীনাথ কাশীনাথ গল্প দেখা গিয়েছে যে কাশীনাথের মানে বিনা অনুমতির শর্তেও আরেকটি মানুষের সাথে তার বিয়ে জোর করে বিয়ে দিয়েছে সে তাকে আদৌ বিয়ে করবে কি না সেটা তার কাছ থেকে জেনে নেওয়া উচিত বলে মনে করেনি তো সুতরাং সুতরাং এইভাবে একটা মানুষ তাকে চেনে না জানে না তার সাথে সারা জীবন কী করে কাটাবে এই গল্প দেখা গিয়েছে সুতরাং তারার সাথে সারা জীবন কাটাবে তাকে একবার জিজ্ঞাসা করে নেওয়ার কর না উচিত ছিল কিন্তু তাহ করেনি এই গল্পে দেখা গিয়েছে মেজ দিদি মেজ দিদি গল্প দেখা গিয়েছে সে মানে যায়ের যায়ের সৎ ভাই যায়ের সৎ ভাই কিন্তু তার সৎ ভাই হওয়ার সর্ত্বেও সে তার ভাই টিকে দেখে না অথচ আরেকটি আর একজন সে নিজের নিজের দিদি হয়েও নিজের সৎ ভাইকে দেখে না তো অন্য একজন সেই ভাইকে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দিয়ে আরও অন্যান্য মানে ভালোবাসা স্নেহ দিয়ে সে নিজের দিদির সে জায়গাটা করে নিয়ে তো এই গল্পের সমস্ত এই বইটি সমস্ত গল্প আমার মন ছুঁয়ে গিয়েছে তো সুতরাং এই গল্পগ এই গল্পের বইটি আমি বারবারা পড়েছি আমার মনকে আকৃষ্ট করেছি